হ্যাঁ হ্যালো হ্যাঁ কে বলছেন আপনি আচ্ছা আমার জায়গাতেই তো হ্যাঁ বলুন কী জানতে চান আপনি কি জমি কি আপনার তৈরি হয়ে আছে না না জমিতে কি তৈরি হয়ে আছে আচ্ছা জমিতে জল দাঁড়ায় না তো জমিতে জল দাঁড়ায় না তো আচ্ছা তাহলে আপনি সবরকমই চাষ করতে পারেন এখন আপনি এই গ্রীষ্মকালে ভেন্ডি চাষ করতে পারেন সবজি হিসাবে শাক চাষ করতে পারেন লাল শাক খুব ভালো হবে মিষ্টি কুমড়ো লাগাতে পারেন লাউ লাগাতে পারেন দেখুন এইসময় টমেটোও লাগাতে পারেন টমেটোটা কিন্তু অগ্রিম টমেটো লাগালে পরে মাছে বাজারে কিন্তু এখন টমেটো নেই আপনি যদি আগে আগে ওঠাতে পারেন পুজোর সময় তাহলে ভালো দাম পাবেন সার দেখুন জৈব সারের উপরে করুন গোবর সার দিন গোবর সার দিন আর আর একটা জিনিস চুন দিতে ভুলবেন না যেন জমিতে

গোবর সারটা দেবেন তার উপরে চুন ছড়িয়ে দেবেন আর পারলে পরে তার গোবর সারের সাথে কিছুটা যদি বা ট্রাইকোডার্মা মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার উপর থেকে ফাঙ্গিসাইড দেওয়ার দরকার হবে না ফসলের অনেক খরচা কমে যাবে বাজার হ্যাঁ বাজার তো অবশ্যই আছে সামনেই আপনি কলকাতার বাজারেও ভালো বিক্রি পাবেন আপনি দেখুন দাম তো প্রত্যেকদিন এক থাকে না এক এক দিন এক এক রকম হয় তবে আপনি যদি বা অসময়ে ওঠাতে পারেন সবজি যে সময় নেই তাহলে পরে জোগানের কম থাকবে দাম ভালো পাবেন আর এই তো বললাম লাল শাক আচ্ছা আপনি কি ফলের চাষ করতে চান সবজির সাথে আচ্ছা শুধু সবজি লাগাতে চান সবজির মধ্যে আপনি দীর্ঘমেয়াদি যদি বা সবজি চান তাহলে বেগুন লাগাতে পারেন বেগুনও খুব ভালো এইসময় বেগুন লাগালে হ্যাঁ এই সময় ওই দেগঙ্গার বেগুন যেটা পাওয়া যায় ওটা লাগাতে পারেন আর্লি ফসল পাবেন ভাদ্র আশ্বিন মাস থেকে মুক্তকেশী জাতের বেগুনও লাগাতে পারেন হ্যাঁ বারো মাসই চাষ করা যাবে এটা হ্যাঁ জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু এবং জল নিকাশি এবং সেচের ব্যবস্থাটা আগে কিন্তু আপনাকে বন্দোবস্ত করতে হবে তাহলে একটু জলসহ জাত লাগাতে হবে সেই ক্ষেত্রে আপনাকে দেগঙ্গার বেগুনটা বলবো না মুক্তকেশী লাগান মুক্তকেশী বেগুন কিন্তু একটু খরা জমিতেও ভালো হয় উঁচু জমিতেও ভালো হয় হ্যাঁ কালো রঙের বেগুন হবে খুব বড়ো হবে না দুশো থেকে আড়াই দুশো গ্রাম মতন ওজন হবে না মুক্তকেশীতে কাঁটা থাকে না হ্যাঁ ওইভাবেই দেবেন চুনের সাথে এখানে কিন্তু একটু কপার জাতীয় ওষুধ দিতে হবে জমিতে যাতে ছত্রাক না ধরে হ্যাঁ যেমন ব্লিটক্স আছে এটাকে মাটির চারা তৈরি করার সময়ই আপনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে আপনি প্রতি লিটার জলে দু গ্রাম করে ব্লিটক্স মিশিয়ে জমির উপরে গাছ লাগানোর আগেই স্প্রে করে দেবেন হ্যাঁ জমিতে স্প্রে করে বা ছড়িয়ে দিতে হবে তারপরে গাছ লাগাবেন দেখবেন গাছ আর মরবে না ঢোলে পরা রোগ আর হবে না মোটামুটি নব্বই দিনের মধ্যে ফলন পাওয়া যায় নব্বই দিন হ্যাঁ তিন মাস

না তার মাঝখানে তো আপনি শাক লাগাচ্ছেন ওই একই জমিতে শাক লাগাচ্ছেন দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে শাক উঠে যাচ্ছে শাকটাকে উঠিয়ে নিলেন তারপরে আপনার বেগুনের ফলন পাবেন জমি আপনার পরে থাকছে না হ্যাঁ বড়বাজারে পাবেন আপনি আপনি শিয়ালদহ মার্কেটেও ভালো পাবেন কাছ খুব একটা দূরে তো নয় ওখান থেকে আপনার ভাটপাড়ার থেকে শিয়ালদহ খুব একটা দূরে নয় সামনেই আছে করতে পারেন হ্যাঁ প্রত্যেক দিনই বসে হ্যাঁ আপনি পাইকারিও বিক্রি করতে পারেন খুচরোও বিক্রি করতে পারেন হ্যাঁ দুরকমই বিক্রি করা যায়